ভারতীয় রেলের একটি অন্যতম প্রধান রেলের নাম হল রাজধানী এক্সপ্রেস আমি আমাদের শিয়ালদা স্টেশন থেকে নিউ দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে একবার ভ্রমণ করেছিলাম এই ট্রেনটিতে কোনো রকম জেনারেল বা স্লিপার কমপার্টমেন্ট নেই এই ট্রেনটিতে মূলত থ্রি টিয়ার এসি টু টিয়ার এসি এবং ফার্স্ট ক্লাস এসির কোচ অ্যাভেলেবল আছে

যে ট্রেন জার্নিটা করেছিলাম সেটির সম্পূর্ণ সময় লেগেছিল আনুমানিক ষোল ঘণ্টা থেকে সতের ঘণ্টা